নিশ্চিত হতে পারে কারণ পোলট্রি ছোটোবেলায় যখন আনি তখন তারা খাওয়ানো ধোয়ানো বা তাদের এর ছোটোবেলাতে খাইয়ে পানি দিয়ে ম্যাচ দিয়ে এ তাদের এর গরমের সময় পাখা চালিয়ে দেওয়া বা ঠান্ডার সময় বস্তা দিয়ে সব চারদিকে ঘিরে লাইট জ্বালিয়ে দেওয়া তাদের সময় সময় জিনিসপত্র মানে হাতে খেতে দেওয়া সেগুলো ধোয়া আবার ফ তাদের খেতে দেওয়া আর সময়ে সময়ে তাদের দেখভাল করলে এই একটা পো পোলট্রি যদি ঠিকমতো খায় আর চলাফেরা করে তার তার স্বাস্থ্য দেখলে পাওয়া যায় সেই পোলট্রিটা কেমন আছে বা যদি কোনো ও পোলট্রি হাঁটতে চলতে পারে না বা সে চুন পায়খানা করে বা অতো ঝিমোয় ওই তাহলে তো তার সে মুরগিরও দেখলেই বোঝাই যাবে যে তার শরীরটা অসুস্থ সে মুরগি বাঁচবে না মরবে বা খাওয়া দাওয়া না করে ঠিক মতো এমনি সুস্থ মুরগি দেখলে বোঝা যাবে তার শরীর কেমন তার শরীরটা কেমন গোলগাল হয়েছে এসে কেমন আছে আর অসুস্থ মুরগি দেখলেও বওয়া যাবে যে শরীর সে কেমন আছে খাওয়া দাওয়া না হলে বাড়িতে তো আমরা বুঝতেই পারি এই তাই একটা পোলট্রি পোষার জন্য ও আমরা সব সমময় তার খাওয়া শুধু ঠিকমতো দেখভাল করলেও হয় না সময় এমন সময়ও আসে এ অসুখ বিসুখ ছড়ায় আর গরম ঠান্ডা গরমে মানুষের যেরম অসুখ বিসুখ হয় আর ওরা পশু পাখি ওদেরও অসুখ বিসুখ হয় সময়ে সময় শুধু নিজেদের জন্য যে তারাও অসুস্থ হয়ে পড়ে না আর সময় মুরগির যখন শরীর খারাপ অসুখ হয় তখন সব জায়গায় হয় বা যখন মুরগি খুব সময় খুব হালকা শীতে হালকা গরমে মুরগি খুব ভালো থাকে সেই সময়টা মুরগি পুষলে খুব সুন্দর